এই যে বাইরের রাস্তার যেসব খবর টবর আসে আমরা এই পেপার বা টি ভির মাধ্যমে বুঝতে পারি যে পেপারে খবরটা দিয়েছে এই এই জায়গায় এই এই দুর্ঘটনা ঘটেছে বা টি ভি চালালেও জানা যায় যে এখানে এই এই কেস ঘটছে বা আমাদের পার্টি এই ঘটনাগুলো ঘটাচ্ছে বা কোথাও খুন খারাপি হয়েছে বা কোথায় মার্ডার হয়ে গিয়েছে এইগুলো আমরা জানতে পারি পেপার টি ভির মধ্যে বা কোথাও যুদ্ধ বাঁধছে বা কোথায় কী মালের দাম এ হয়েছে এইগুলো জানা যায় একমাত্র পেপার বা এবং টি ভি আর আগেকার দিনে আমাদের রেডিও ছিল রেডিওর খবর শুনতাম ওই রেডিওর খবরে খবর শোনা যেত যে অমুক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে অমুক এতে এই হয়েছে বা অমুক জায়গায় এই হচ্ছে এইগুলো আমরা রেডিওর খবর শুনে তখন শুনতাম এখন সমস্ত রেডিও ফেডিও সমস্ত আরও উঠেই গিয়েছে বললে হয় এখন ওই টি ভি আর খবরের কাগজ ওই পেপার ছাড়া তো আর কিছু খবর পাওয়া যায় না তাহলে এইগুলোর দিক থেকে একটা সুবিধা আছে ধরুন কোনো জায়গায় যুদ্ধ বাঁধল যুদ্ধ বাঁধলে আমরা তো আর জানতে পারব না বা আমরা তো দেখতে পাচ্ছি না সেটা ওই টি ভি খুললে জানা যাবে বা খবরের কাগজ পড়লেও জানা যাবে এছাড়া তো আমরা কোনো দিক দিয়ে কোনো জায়গায় কোনো খবর পাব না বা কোনো জায়গায় একটা খুন খারাপি হয়েছে হয়তো একটা খুন হয়ে পড়ে আছে সেটা কী করে জানব সে ওই টি ভি খুললে টি ভিতেই দেখাচ্ছে তা নাহলে পেপার পড়লে পেপারেও দিয়ে দিচ্ছে যে অমুক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে এইগুলো সমস্ত জানার সব ব্যাপারে ওই টি ভি আর একমাত্র খবরের কাগজ পেপার যাকে বলা হয় এছাড়া জানা যায় না